মোবাইল মোবাইল যতটা ভালো ঠিক ততটাই খারাপ মোবাইলে যেমন কিছু সুবিধা আছে তেমন অসুবিধাও আছে এ যেমন মোবাইলটির প্রচুর পরিমাণে যোগাযোগ ব্যবস্থা এবং সবকিছুর সুবিধা পাওয়া যায় আর এখনও মোবাইলের মাধ্যমে এ আর্থিক সাহায্যও করা যায় যেমন ফোনপে গুগুল পে সবরকম রয়েছে কিন্তু মোবাইলের প্রচুর অসুবিধাও রয়েছে এর ক্ষতিজনক দিকও রয়েছে যেমন মোবাইলে হ্যাং মোবাইল হ্যাং হলে এর সমস্ত রকম ডাটা উড়ে চলে যায় এবং কেউ মোবাইল স্ক্যান করলে এর সেগুলির সে প্রত্যেকটি ডাটা পেয়ে যায় আর এবং ও মোবাইল আমাদের চোখের পক্ষে ক্ষতিকারক এবং মস্তিষ্কের এর খারাপ দিক দেখা যায় আর এবং সেটি ব্রেনে আঘাত করে সবকিছু মিলিয়ে এ মোবাইল যতটা ভালো ঠিক ততটাই ক্ষতিজনক এবং খারাপ